হ্যাঁ বল ঠিক আছে কিনব হ্যাঁ স্যামসংয়ের চেয়ে এলজি কোম্পানিটা ভালো হবে না হ্যাঁ এলজি কোম্পানি নেবো আর ছত্তিরিশ ইঞ্চির উপর ডিসপ্লে না কত নিবি দাম মিনিমাম কুড়ি পঁচিশ তো দাম হবেই

কত দামের মধ্যে নি নিলে ঠিক হবে বল তো ঠিক আছে তাহলে তিরিশ পঁয়তিরিশের মধ্যে কী টিভি ভালো হবে স্যামসং এলজি কত ইঞ্চি ডিসপ্লে হবে

বাহাত্তর ইঞ্চি অনেক বড়ো হয়ে যাবে দেওয়াল ঘিরে নেবে পুরো বাহান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চির দামটাও কমে আসবে হয়তো বত্তিরিশ ষাটের মধ্যে চলে আসবে

কত যা হবে হাফ হাফ দেব দুজনে আবার কী নাকি কী করবি সেটাই তো বলছি হ্যাঁ কুড়ি কুড়ি দিতে হবে

কবে যাবি একদিন ডেট ঠিক করলেই হবে অনলাইনে কেনার চেয়ে দোকানে চল জিজ্ঞাসা তো যাক তারপর এসে অনলাইনে নেব আগে দোকানে দেখে আসি অনলাইনে দেখব জিনিসটা দোকানে দেখে অনলাইনে জিনিসটা নেব আর হলেও অনলাইনে হলে হবে কী ছাড় মাড় হয়ে যাবে দেখা যাক না কী হয় তো কয়েকদিনের মধ্যে তাহলে পুজো আসার আগে দেখতে যাব টিভি কেমন কী দাম বলে

দোকানে চল না আগে দেখে আসি তারপর অনলাইনে নেব স্যামস্যাং আর এবং এলজি দুটোই দেখব স্যামস্যাং এলজি এদের ব্র্যান্ডের নাম আছে দুটো দুটোর মাল দেখব হুম ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ যেকোনও একটা নেবো হ্যাঁ ঠিক আছে রাখি ভাই বিকালে যাব হ্যাঁ